পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম শিখ ধর্ম বৌদ্ধ ধর্ম আমরা একত্রে এখানে বাস করি কিন্তু এখানে ধর্মীয় নেতাগুলি হচ্ছে আলাদা হিন্দু ধর্মে আমাদের লক্ষ্য করা যায় পুরোহিত সন্ন্যাসী পণ্ডিত এরা আমাদের ঘরে এসে পুজো করেন এবং অনেক বড়ো বড়ো কারখানা এদের উদ্বোধনে আমরা আমন্ত্রণ করি পুজোতে পুজো করেন এবং আমরা এদেরকে ঘরে ডেকে বসিয়ে তাদের কিছু করে তাদের সাহায্য করে তাদেরকে তাদের আমরা সম্মানিত করি কিন্তু ইসলাম ধর্মে এমনটা হয় না ইসলাম ধর্মে ইসলামরা তাদের নামাজে নামাজের মাধ্যমে তাদের সম্মানিত করেন তেমনি গুরু তেমনি শিখ ধর্মেও তারা এমন করে নিজেদের নেতাদের সম্মানিত করেন আমাদের হিন্দু ধর্মে বিশেষ নেতাগুলির নাম হচ্ছে রামকৃষ্ণ পরমাহংস এ সি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এমনি করে সব ধর্মীয় নেতাদের সব যাত্রাই তাদেরকে ভালো করে সম্মানিত করা হয়